হ্যালো আমি ক্যাব ড্রাইভার সাথে কথা বলছি হ্যাঁ আমি পূর্ব মেদিনীপুরের নিউ দীঘার রাস্তাটায় দাঁড়িয়ে আছি হ্যাঁ আপনি কোথায় আছেন আমি তো এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছি না তাই আপনি যদি আমাকে বলেন যে আপনার লোকেশানটা কোথায় তাহলে আমি আপনাকে একটু খুঁজে পেতাম হ্যাঁ আমি এখানে না প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছি কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না আপনি যদি আমাকে একটু বলেন বা আপনার ঠিকানাটা কোথায় তাহলে আমি আপনাকে একটু খুঁজে দেখতাম